বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গিয়ার হলো ভালো মানের দামি হেলমেট পায়ের জন্য বুট হ্যান্ড গ্লাভস প্যান্ট তারপর বিভিন্ন ধরনের গাড়ির কাগজ লাইসেন্স ইন্স্যুরেন্স এইগুলি আমি আমার সাথে সর্বদা রাখি আমার বাইকে বিভিন্ন কোনো যান্ত্রিক সমস্যাগুলি হলে আমি বুঝতে পারলে সঙ্গে সঙ্গেই রাস্তার কাছের কোনো গ্যারেজে দেখাই ও সারিয়ে নিই আমার একটি ব্যর্থতার মধ্যে একটি ঘটনা হলো আমি একবার আমাদের বন্ধুদের সাথে বাইক একটি বাইকের ট্রিপে গিয়েছিলাম সে জায়গাটি ছিল লাদাখ এবার রাস্তার মধ্যে আমরা হঠাৎ যেতে যেতে লক্ষ্য করি যে আমার গাড়ির তেল হঠাৎই শেষ হয়ে যায় তখন আমার মাথায় আসে যে আমি এক্সট্রা পেট্রোল নিতে ভুলে গিয়েছি তখন সেই মুহুর্তে আমার বন্ধুরা তাদের থেকে কিছু পেট্রোল ধার দিয়ে তা আমার ট্রিপটাকে কম শেষ করতে সাহায্য করে ফলে সে যাত্রায় আমি আমার বন্ধুদের জন্য ট্রিপটা কমপ্লিট করতে পারি এরপর থেকে এরপর থেকে আমি যখনই ট্রিপে যাই তখনই এক্সট্রা পেট্রোল সঙ্গে রাখি আমি সবাইকে বলব বাইক চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গিয়ার সঙ্গে রাখতে যেমন ভালো মানের দামি হেলমেট পায়ের বুট হ্যান্ড গ্লাভস প্যান্ট তারপর বিভিন্ন ধরনের গাড়ির কাগজ লাইসেন্স ইন্স্যুরেন্স এইগুলি আমি আপ আমার সর্বদা সর্বদাই রাখি আমার বাইকে বিভিন্ন কোনো যান্ত্রিক সমস্যাগুলি হলে আমি বুঝতে পারলে সঙ্গে সঙ্গেই রাস্তার কাছের কোনো গ্যারেজে সারিয়ে নিই এবং